পশ্চিমবঙ্গের সরকার বর্তমানে ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নে অনেকভাবে সহায়তা করছে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জন্য লোন পাওয়া যাচ্ছে অর্থনৈতিক উন্নতির জন্য লোন পাওয়া যাচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় সরকার নিজেরা ফসল কিনে নিচ্ছে এবং চ চাষিরা নিজেরা ফসলগুলো উৎপন্ন করে সেই জায়গা সরকারের কাছে বিক্রি করতে পারছে এবং সরকার আস্তে আস্তে সেই জিনিসপত্রগুলো কিনে নিচ্ছেন এবং সেখান থেকে বিক্রি করছেন রেশনে পাঠাচ্ছেন এবং তাদের দাম মিটিয়ে দিচ্ছেন এটাও একটা বিরাট অর্থনৈতিক উন্নয়ন এছাড়া ব্যবসা করার ক্ষেত্রে আস্তে আস্তে যে লোন দেওয়া হচ্ছে সেই লোন ব্যবসার উন্নতি বা ব্যবসার লাভ থেকে আস্তে আস্তে সেগুলো মিটিয়ে দেওয়া হচ্ছে এইভাবে তারা লোন শোধ করতে পারছে নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারছে এবং অর্থনৈতিক উন্নতি হচ্ছে আস্তে আস্তে বেকারত্বও উঠছে ঘুচে যাচ্ছে এবং জীবন খুব স্বাভাবিক হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়ন মানুষের অনেক সহায়তা করছে এবং আস্তে আস্তে কাজে লাগছে এটাই অনেক বড়ো বাস্তব উন্নতি